আমি উঠানেই বেশি বাগান করি কারণ যেহেতু আমার বাড়ির উঠানটি বড়ো তাই সেখানে বাগানটি বড়ো এবং আরও বৈচিত্র্যময় হয়ে ওঠে এবং আমি আরও বেশি জায়গা পাই এবং আমি আমার উঠানে সব ধরনের গাছপালা ফুল ফল এবং বিভিন্ন রকম সবজিও চাষ করতে পারি উঠানে বাগান করার একটি সুবিধা হলো আমি টবের পাশাপাশি উঠানে মাটি ফেলেও বিভিন্ন ফল ফুলের গাছ এবং বিভিন্ন সবজি চাষ লাগাতেও পারি এছাড়াও আমি উঠানের কাছে বাগানের সাতে একটি ছোটো জলাশয়ের মতোও করতে পারি যাতে সেটি দেখতেও ভালো লাগে এবং বাগানটিকে আরও সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারে আমি অনেক সময় আমি অনেক সময় টেরেস গার্ডেনও করেছি তবে যেহেতু আমার বাড়ির ছাদটি অতোটিও বড়ো নয় তাই ওই ছাদের মধ্যে সেটি সীমাবদ্ধ থাকতে হয় এবং আমি সাধারণত টেরেস গার্ডেনে ছোটো গাছপালা এবং ফুল লাগিয়েছি কিন্তু বড়ো বড়ো যে গাছগুলি আমি সেগুলি উঠানের ওই বাগানেই লাগাতাম আমি এমন কি টেরেস গার্ডেনের টেরেস গার্ডেনের ক্ষেত্তেও বিভিন্ন ধরনের ফুল এবং ফলের গাছ নিয়ে আসতাম নার্সারি থেকে যেগুলি ছাদের উপরে লাগালে খুব ভালো লাগে এবং আমি এবং আমি আমার পছন্দের বাগানটি উঠানের উপরই করে থাকি কারণ উঠানে জায়গাটি অনেক বড়ো এবং দেখতেও ভালো লাগে এবং আমার সাথে যাতে আমার পরিবারের লোকজনও সেই বাগানটি উপভোগ করতে পারে এবং পাশাপাশি লোকজনও আমার উঠানে বাগানটি করলে সেই বাগানটি উপভোগ করতে পারে তাই আমি উঠানের মধ্যেই বাগানটি করে থাকি